বাংলা ভাষার ইতিহাস কি এই উপভাষাগুলিকে মাগধী প্রাকৃত বলা হয় বলা হয় এবং এটি আধুনিক বিহার বাংলা ও আসামে কথিত হতো এই ভাষা থেকে অবশেষে অর্ধ মাগিধী ও ও প্রকৃতিতে বিকাশ ঘটে প্রথম শতাব্দের শেষের দিকে অর্ধ মাগিধী থেকে অপসং অপভ্রংশ বিকাশ ঘটে সময়ের সাথে বাংলা ভাষা একটি একটি স্বতন্ত্র ভাষা হিসাবে প্রকাশ প্রকাশিত হয়েছে বাংলা ভাষা বাংলা বাংলা তথা বাংলা নামেও পরিচিত এটি ইন্দো আর্য ভাষা যা দক্ষিণ এশিয়ায় বাঙালি জাতির প্রধান কথা ও ও কথ্য ও লেখক কথ্য ও লিখিত ভাষা মাতৃভাষা মাতৃভাষার সংখ্যা বাংলা ইন্দো বাংলা ইন্দো ইউরোপীয় ভাষার পরিবারে পঞ্চম ও মোট ব্যবহারকারীর সংখ্যা অনুসারে বাংলা বিশ্বের ষষ্ঠ বৃহত্তম ভাষা বাংলা সর্বভূমি ভাষাভিত্তির জাতি রাষ্ট্র বাংলাদেশের একমাত্র রাজ্যর ভাষা তথা সরকারি ভাষা এবং ভারতের পশ্চিমবঙ্গে ত্রিপুরা আসামের ত্রিপুরা আসামের বারো উপত্যকায় সরকারি ভাষা বঙ্গোসাগরে অবস্থিত বঙ্গোসাগরে অবস্থিত আন্দারমাল দ্বীপপুঞ্জ প্রধান কথা ভাষা বাংলা এছাড়াও ভারতের ঝাড়খান্ড বিহার মেঘালয় মির্জারাম মেঘালাম মির্জারায় ওড়িয়া উড়িষ্যা রাজ্যগুলিতেও উড়িষ্যা রাজ্যগুলিতেও উল্লেখযোগ্য পরিমাণে বাংলাভাষী জনগন রয়েছে দুহাজার এগারো সালে আদামকুমারী অনুযায়ী ভারতের মোট জনসংখ্যা আট পয়েন্ট জিরো থ্রি শতাংশ মানুষের বাংলা ভাষায় কথা বলে এবং হিন্দির পরে ভারতের সর্বোচ্চ প্রাচীন ভাষা বাংলা এছাড়াও এছাড়াও মধ্য প্রাচীন আমেরিকায় ও ইউরোপে উল্লেখযোগ্য পরিমাণে বাংলাভাষী বাংলাভাষী অভিবাসী রয়েছে সারা বিশ্বের সব মিলিয়ে সাতাশ দশমিক ছয় কোটির অধিক লোক দৈনন্দিন জীবনে বাংলা ব্যবহার করে বাংলাদেশের জাতীয় সঙ্গীত সঙ্গীত এবং ভারতের জাতীয় সঙ্গীত স্রোত সোত বাংলাতেই চলিত বাংলাতেই চলিত সময়ের সাথে এটি কীভাবে বিকাশ এবং বিকাশিত হয়েছে আগে মানুষজন সাধু ভাষায় কথা বলত কিন্তু এখন মানুষজন বাংলা ভাষাতেই কথা বলে সময়ের সাথে সাথে সময়ের সাথে সাথে সাধু ভাষা থেকে চলিত ভাষায় এখন মানুষজন কথা বলছে